ভারতের সরকারি ভাষা কোনটি এবং দেশের অন্যান্য সাধারণ ভাষাগুলি কী কী দেশের ভাষাগত বৈচিত্র্য নিয়ে আপনি কি মনে করেন আমাদের ভারতীয় সরকারি ভাষা তো হিন্দি আছে এবং অন্যান্য ভাষা বলতে আছে যেমন বাংলা ইংলিশ তেলেগু তামিল কন্নড় মারাঠি এক একটা রাজ্যে বিশেষ এক এক রকম ভাষা দেশের ভাষা বৈচিত্র্য নিয়ে আমাদের যেটা মনে হয় ধরুন আমরা পশ্চিমবঙ্গে থাকি বলে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আছে তো আমরা এটা নিয়েই সচরাচর কথা বলি যখন বাইরের দিকে যাই ধরো অন্য জায়গায় কোনো কাজের সুত্রে গেলাম তামিল তামিলনাড়ে গেলাম ধরো কথার কথা তখন সেখানে তামিল ভাষা তো আমাদের সেটার সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয় তামিল তো সবাই সব কিছু জানে না আবার তামিলনাড়ু থেকে যদি অন্য কোথাও যাই মহারাষ্ট্রে যাই সেখানে মারাঠি তো সেটাও আমাদের তার সঙ্গে সামজস্য বজায় রেখে কথা বলতে প্রবলেম হয় কাজের সুত্রে তো প্রথম প্রথম অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় এই ভাষার বৈচিত্র্যর জন্যে তারপরে যদি মহারাষ্ট্র থেকে অন্য কথা যে কেরালায় সেখানে আবার মালায়ালাম ভাষা সেটাও আমাদের প্রবলেম হয় কথা বলতে তারপরে ধরুন আসামে গেলে বাংলা আছে হিন্দি আসে ইংলিশও আসে সেটাই কোনো অসুবিধা হয় না আমাদের কারণ পশ্চিমবঙ্গ আর আসামের ভিতরে কিছু মিল আসে উড়িষ্যায় গেলে উড়িয়া ভাষাও আছে ভোজপুরি আছে ওদিকে ততটাও প্রবলেম হয় না বাংলার সঙ্গে মোটামুটি মিল আছে টুকটাক তারপরে ধরুন ইংলিশ বলতে ইংলিশ ত ভারতবর্ষে অতটা চল নেই সব হিন্দি আর রাজ্য বিশেষ সব ভাষা চ চলে ডাক্তার দেখাতে গেলে অসুবিধা হয় ভাষার আর অন্যান্য রাজ্যে ডাক্তারেরা সেই লোকাল ল্যাঙ্গুয়েজ ইউস করে তখন আর আমাদেরকে খুব প্রবলেমের মধ্যে পড়তে হয় তখন আবার অন্যান্য ভাষাভাষীর লোক রাখতে হয় সেই ভাষা জানা লোক ট্রান্সলেট করার জন্যে বিশেষ বিশেষত তামিলনাড়ু গেলেই বেশি প্রবলেম হয় কারণ তামিল ভাষা বাংলা ভাষা যারা বললেন তারা একদমই কিছু জানেন না বাঙালিদের প্রবলেম হচ্ছে ওটাই অন্য রাজ্যে গেলে কিচ্ছু বুঝতে পারেন না না বলতে পারেন হিন্দিটাও ঠিক আছে বাংলা তো খুব অসুবিধা বাংলা অসুবিধা হয় না কিন্তু হিন্দি ইংলিশ তামিল তেলেগু বলতে খুব অসুবিধা হচ্ছে আর যেটা বলবো সব থেকে বড় বিষয় ভাষার দিক থেকে দেখতে গেলে বাংলা ভাষার মতো কোনো ভাষা হয় না হিন্দি তাও ঠিক আছে আমাদের রাষ্ট্রীয় ভাষা কিন্তু বাংলা যখন আমরা বলে বলে অভ্যস্ত হয়ে গেছে তো সেহেতু হিন্দি এবং অন্যান্য ভাষার চল ততটা বাঙালিদের ভিতরে নেই আর বলতে গেলে অসুবিধার সম্মুখীন হতে হয় অনেক সেই জন্যে বাংলাটাকেই আমার দিক থেকে প্রেফার করি আমি ভালো করে দেখতে গেলে অন্য অন্য রাজ্যে বিশেষ যে ভাষাগুলা আমি তো ঠিকঠাক পারি না এবং অন্য অতো প্রবলেমের ভিতরে পড়তে আসে তার জন্যে আর বৈচিত্রগত দিক থেকে অনেকগুলো রাজ্য ভারতবর্ষে আসে সবারির নিজস্ব ভাষাও আছে দেখতে গেলে সাতাস আঠাশটা ভাষাই টোটাল ভারতবর্ষে আসে রাজ্য এবং তাদের আঞ্চলিকও ভাষা অনেক আছে যেমন পুরুলিয়া বীরভূম পশ্চিমবঙ্গে ওই পশ্চিমবঙ্গের এই যে জেলাগুলো এখানে নানান টান আছে আঞ্চলিক ভাষায় সেগুলোও আমাদের বলবো শুনি একটা কেমন লাগে প্রথম প্রথম যখন শুনি আমরা তো এই কিছু বলবো আর কি বলবো ভাষা নিয়ে